আমি একটি অনলাইনে আইফোন বুকিং করেছিলাম কিন্তু সেটা যে এতো খারাপ আসবে সেটা কিন্তু ভাবিনি সেটা আইফোনের জায়গায় অন্য একটা ফোন এসেছিলো রেডমি ফোনটা কিন্তু আইফোন ছিল না সেটা অফারে আমি পেয়েছিলাম ঠিকই কিন্তু ফোনটা যে এতো খারাপ বা এতো তার বাজে অবস্থা সেটা আমি কিন্তু কখনও আশা করিনি সেটা যখন আমি রিপ্লেস মানে পাল্টাতে গিয়েছিলাম তখন কিন্তু সেটা আর পাল্টানো যায়নি কারণ সেই অপশানটা ছিল না এছাড়াও ওর মোবাইলটার যে চার্জার পিন সেই চার্জারটা ছিল না স্ক্রীনটা ভাঙা ছিল কভার প্যাড দেওয়ার কথা ছিল কিন্তু কোনও কভার ছিল না কোনও কাগজপত্র ছিল না যখন আমি ফোনটা খুললাম খুলে দেখি যে ওর স্ক্রীনটা পুরো ফাটা আমি ওটাও সঙ্গে সঙ্গে ফেরত দিতে চেয়েছিলাম কিন্তু ফেরত দেওয়া যায় না এটা যদি আমি দোকানে কিনতাম তাহলে আমার অতটা সমস্যা হতো না কারণ আমি ওই ফোনটাকে ফেরতও দিতে পারতাম এবং দেখেশুনে কিনতে পারতাম দাম কম হোক দাম কম হলেও এতো সমস্যায় পড়তে হতো না কারণ আমার পয়সাটা বেকার জলে গেল